আমার সব অনুসরণ করতে আমার পরিবার আমাকে সব সময় সহযোগিতা করেছে এবং প্রথম থেকেই হয় যে হ্যাঁ একটা ছোট দোকান ছবি তোলা থেকে শুরু করে যা কিছু হোক সব তাদের যতটা সাধ্যমতো চেষ্টা তারা মানসিকভাবেও এবং যেমন আমাকে সহায়তা করেছে তেমনি ঠিক আমার পাশে থেকেও যতটা সম্ভব অর্থের দিক থেকে যতটা সম্ভব তত দূর সাহায্য করতে পেরেছে এবং আমি মনে করি আজকে শখ আজকে আমাদের প্রত্যেকটি মানুষ যতই নিজস্ব লোক বা নিজস্ব পরিবারের লোক যদি তাকে সহায়তা না করে তো সেই শখ মনে হয় না পুরোপুরি তা পূর্ণতা লাভ করে তো নিজের মানুষ যদি তাদের শখ যদি দিল তারা যদি শখ অনুসরণ করতে মানে যদি সাহায্য করতে না এগিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে কোনো শখই তার পুরো পুরো পূর্ণতা লাভ করতে পেরেছে